হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে আমার একটি মাতৃভাষা বোর চেয়েও অন্য ভাষায় একটি বই পড়েছি আর সেটা হলো গীতাঞ্জলি আমার অভিজ্ঞতা হ্যাঁ খুব ভালো অভিজ্ঞতা পেয়েছি সেখান থেকে আর আমি অনুবাদ করা সম্পর্কে হ্যাঁ বলব গীতাঞ্জলি কাব্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটি বা ইংরেজি ভাষাতেও অনুবাদিত হয়েছে এবং এই কথা এ শুধু বাংলার মানুষ নয় বাংলার মানুষ নয় বিদেশের মানুষরাও এটি পড়তে পারেন এবং এখান থেকে জ্ঞানমূলক কথা অর্জন করতে পারেন এর ফলে এটা বিশ্বের নানা মানুষের কাছে ছড়িয়ে গেছে এবং বিশ্বের নানা মানুষের মধ্যে এটি দানা বেঁধেছে এটা জানতে তাদের সুবিধে হয়েছে এবং এটার থেকে তারা জ্ঞানমূলক কথা বিশ্বকবি রবীন্দ্রনাথের এই ব অনুবাদ করা হয়েছে তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সম্বন্ধে জানতে পারেন তার সম্বন্ধে নানান ইতিহাস নানান কথা নানান গ্রন্থ সম্বন্ধে তারা জানতে পারেন এর ফলে মানুষের সুবিধে হয়